আমি একটা অনলাইন থেকে অনলাইন সার্ভিস থেকে আমি একটা মেকআপ আইটেম অর্ডার করেছিলাম তো ওই মেকআপ আইটেমটা ইউস করার পর পর থেকে দেখছি কিছু দিন পর পর থেকে খারাপ হতে থাকে মানে ওই ফাউন্ডেশান লিক হয়ে যায় তারপরে কেট কেটে কেটে যাচ্ছিলো তারপরে ওই লিপস্টিকগুলো হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছিলো তো তারপর থেকে আমার ব্র্যান্ডের প্রতি ভরসাও উঠে গেলো আর আমি ভেবেছিলাম মেকআপ আইটেমের রিভিউটা দেখে ভেবেছিলাম যে খুব ভালো হবে মেকআপ আইটেমগুলো তো আমিও বেশি মেকআপ আইটেম ইউস করি না তাও মেকআপ আইটেমগুলো দেখে আমার খুব মনে হয়েছিলো যে এটা ইউস করার মতো হবে কারণ রিভিউ যা দেখেছিলাম সেই হিসাবে তো তারপর থেকে দেখছি আর হচ্ছে না কিছু দিন ইউস করার পরই ওরকম হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে পরবর্তীকালে ঠিক হয়ে যাবে তারপরে দেখছি কিছু দিন পরেও ঠিক হচ্ছে না তো আমার বো মুখে অনেক ব্রন বেরিয়ে যায় আস্তে আস্তে তো ওইগুলো আবার ট্রিটমেন্ট করানো হয় ওই জন্য আর মেকআপ আইটেম থেকে আমার ভরসা উঠে যায় আর আর ইউস করি না আমি আর আর কোনো অনলাইন সার্ভিসকে আর ভরসাই করা যাবে না যা দিন দিন হয়ে যাচ